সুমন রেস্টুরেন্ট বলছেন আমি কাঞ্চননগর থেকে বলছিলাম আমার দু প্যাকেট বিরিয়ানি অর্ডার ছিলো আপনাদের দোকানে দুপুর দুপুর দুটোর সময় আমার এখানে পৌঁছানোর কথা কিন্তু এখনো তো এসে পৌঁছালো না কতক্ষণ লাগবে আসতে আড়াইটে বেজে যাবে ইএগুলো কি হচ্ছে বলুন তো আপনার দুটো টাইম দিয়ে আড়াইটের সময় আসছেন এটা ঠিক হচ্ছে তাড়াতাড়ি আসুন আমরা বসে আছি আপনার অপেক্ষায় বসে আছি তাড়াতাড়ি আসুন